মাননীয় মহাশয় আমি স্বাদ বাহার রেস্তোরাঁ থেকে আমার রাতের খাবার হিসাবে দু প্লেট চিকেন বিরিয়ানি দু প্লেট চিকেন কষা এবং দুটো কোল্ড ড্রিংকস অর্ডার করতে চাই এবং এগুলি আমার বর্তমান ঠিকানা উমা লজ এর রুম নম্বর একশো সাতে রাত্রি নটার মধ্যে পৌঁছনো প্রয়োজন